আমাদের গ্রামটা খুবই প্রত্যন্ত এবং ওখানে হাসপাতাল আছে যদিও খুবই ছোটো হাসপাতাল সেখানে সেরকমভাবে চিকিৎসা হয় না সেইখানে অক্সিজেন বিছানা অস্ত্রোপচারের সরঞ্জাম সেরকমভাবে নেই সেখানে শুধুমাত্র মেডিসিন ডাক্তাররাই বোসে এবং যাদের অসুবিধা হয় তারা তাদের কাছে মেডিসিন নিয়ে আসে এবং যদি কোনো রকম প্রবলেম হয় আর তারা নিয়ারেস্ট একটা হসপিটাল আছে যেটা হচ্ছে গুসকরা হসপিটাল আর সেখানে যায় সেখানে প্রবলেম হলে বর্ধমান পাঠানো হয় তো মানুষ বেশিরভাগই ওই হসপিটালে আসে এবং মাঝে মাঝে সেখানে টাইম ডাক্তারও বোসে এবং তারা দেখাশুনোও করে পেসেন্টদেরকে তো একটা পেসেন্টের খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো তার অ্যাকসিডেন্ট হয়েছিলো কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয় তো হসপিটালে সেরকম আমাদের এয়ার সিলিন্ডারের ব্যবস্থাও ছিলো না এবং অস্ত্রোপচারের কোনো জিনিস নেই সেই জন্য তাকে নিয়ারেস্ট হসপিটাল গুসকরাতে ট্র্যান্সফার করে দেওয়া হয় গাড়ির মাধ্যমে এবং সেখানে যায় এবং সেখান থেকে বর্ধমানে পাঠানো হয় এছাড়া বিভিন্ন ধরণের যেমন গ্রামীণ এলাকায় সাপের উপদ্রপ খুব বেশি হওয়ার জন্য সেখানে সাপও থাকে প্রচুর এবং সেই সাপ যখন কামড়ে দেয় মানুষকে তখন তারা সে হসপিটালে দেখাতে পারে না তখন সেই হসপিটালে সেরকমভাবে অ্যান্টিবায়োটিক সাপের বিরুদ্ধে যেসব আছে সে সবগুলা নেই মেডিসিন আছে ওই জ্বর কাশি এছাড়া পাতলা পায়খানা এই সবেও ওষুধগুলা থাকে বেশি সেরকম বড়ো সড়ো মেডিসিনগুলো সেরম থাকে না সেগুলো যাওয়ার জন্য আবার বাইরের হসপিটালে যেতে হয় তো সেরকমভাবে নেই যেমন মোটামুটি আছে